হ্যাঁ আমি গান শুনতে পছন্দ করি আমি বিভিন্ন ধরনের সঙ্গীত শুনি তবে আমার সবচেয়ে পছন্দের সঙ্গীত হলো রক এবং নজরুলগীতি রবীন্দসঙ্গীত হিন্দি সঙ্গীত ইত্যাদি আমার প্রিয় গায়কদের মধ্যে রয়েছেন অরজিৎ সিং কুমার শানু শেয়া ঘোষাল এবং আরো অনেক গায়ক গায়িকা রয়েছে স্থানীয় সঙ্গীত হলো একটি সংস্কৃতির নিজস্ব ঐতিহ্যবাহী সঙ্গীত এটি একটি সংস্কৃতির ইতিহাস সংস্কৃতি এবং জীবনযাত্রার প্রতিফলন স্থানীয় সঙ্গীত একটি সংস্কৃতির পরিচয় এবং ঐতিহ্যকে রক্ষা করতে সহায়তা করে পশ্চিমবঙ্গের স্থানীয় সঙ্গীতের একটি দীর্ঘ এবং সমৃদ্ধ ইতিহাস রয়েছে পশ্চিমবঙ্গের স্থানীয় সঙ্গীতের মধ্যে রয়েছে বাউল সঙ্গীত লোক সঙ্গীত ইত্যাদি বাউল সঙ্গীত হলো একটি আধ্যাত্মিক সঙ্গীত এটি কৃষ্ণ প্রেম এবং ঈশ্বরের প্রতি ভক্তির উপর ভিত্তি করে করা হয় বাউল সঙ্গীতের সবচেয়ে বিখ্যাত শিল্পী হলেন লালন ফকির যার নাম আমরা অনেক আগে থেকেই শুনে এসছি লোক সঙ্গীত হলো পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় সঙ্গীত এটি সাধারণত মানুষের জীবনযাত্রা এবং সংস্কৃতির প্রতিফলন লোক সঙ্গীতের সবচেয়ে বিখ্যাত শিল্পী হলেন শ্যামল মিত্র পূর্ণিমা দেবী জহরলুল হক ইত্যাদি ধ্রুপদী সঙ্গীতও হলো একটি শাস্ত্রীয় সঙ্গীত এটি তাল রাগ এবং স্বরের উপর ভিত্তি করে করা হয় ধ্রুপদ সঙ্গীতের সবচেয়ে বিখ্যাত শিল্পী হলেন জ্ঞানপ্রকাশ ঘোষ পন্ডিত রবিশঙ্কর এবং পন্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া তবে পশ্চিমবঙ্গের স্থানীয় সঙ্গীত বিশ্বব্যাপী পরিচিত পশ্চিমবঙ্গের স্থানীয় সঙ্গীতের অনেক শিল্পী আন্তর্জাতিকভাবে তাদের নাম অর্জন করেছেন